পাখি দেখতে তো ভালো লাগে আমাদের এখানে একটা পাখিরালয় আছে অনেক পাখি থাকে আমরা যখন সবাই বাড়িতে থাকি একমতামত হয়ে তখন যাই ঘুরতে যাই দেখতে যাই পাখি পাখি অনেক সুন্দর সুন্দর পাখি তো থাকে পাখিরালয়ে এবং চিড়িয়াখানায় চিড়িয়াখানায় যায় অনেক রকমের পাখি আছে পাখি যায় তো সবথেকে ভালো লাগে যে সব পাখিগুলো নিজের ইচ্ছা মতো ওড়ে খায় বেড়ায় সব জঙ্গল জ জঙ্গল আছে তার পরে বাঁশ বাগান এখানে সেখানে মানে যত জঙ্গল মঙ্গল আছে খোলা আকাশে হাওয়ায় বাতাসে উড়ে বেড়ায় সবসময় নিজেদের ইচ্ছা মতো মানে খায় ঘুরে উড়ে তো ওদের ধরার কোনো লোক নেই কিংবা তাদের খাওয়ার কোনো যে খাবার দেবে তার পরে খাব এরকম কোনো তাদের ব্যাপার না ওদের নিজের ইচ্ছা মতো নিজেরা ওড়ে খায় আর সেসব পাখিগুলো মানে বাঁধা থাকে মানে যেসব জায়গায় পাখির আলাদ যেসব পাখিগুলো থাকে কিংবা বাড়িতে যেসব পাখিগুলো থাকে ওরা অ্যাকচুয়ালি জেলখানার মতো থাকে কারণ জেলখানায় যেরকম আসামিরা যেরকম বন্ধ করে রাখে বন্ধ করে রেখে দেয় ছাড়ে না যতক্ষণ না তার হচ্ছে কী জামিন হবে কোর্টে নিয়ে যাবে চালান হবে ওরকমই পাখিরা তো দেখতে গেলে অ্যাকচুয়ালি মানুষের তবুও তো জেল হওয়ার পরে তবুও তো যখন হচ্ছে কী কোর্টে তোলে এ করে হাজিরা দেয় এ করে তার পরে এদিক সেদিক করে তবু তো মানুষ তো জেল থেকে বার হয়ে যায় কিন্তু পাখি বার হতে পারে না ও এমন একটা পাখিরালয় এমন একটা জিনিস ঝোপ জঙ্গলে যেসব পাখিগুলো থাকে সব থেকে সুন্দর থাকে আমি বলব অনেক পাখি যে সব পাখিগুলো হচ্ছে কী পাখিরালয়ে থাকে ওই সব পাখিগুলো হচ্ছে কী কোনো উড়তে কোনো জায়গায় যেতেও পারে না নিজেদের নিজেদের ইচ্ছা মতো উড়ে বেড়াতে যে এ গাছ থেকে ও গাছ ও গাছ থেকে ও গাছ এখান থেকে ওখানে ওখান থেকে ও গাছ এটা তো তো করতেই পারে না যেসব পাখিগুলো বাঁধা থাকে সব থেকে সুন্দর লাগে যেসব পাখিগুলো ওড়ে কারণ তার তো নিজের মতো করেই চলে সে কারো কথা মতো চলে না কি কার কারের মতো চলে না নিজের মতো করে সবসময় উড়ে বেড়ায় খায় ঘোরে সবথেকে ভালো লাগে যেসব পাখিগুলো ওড়ে যেসব পাখি যেসব পাখিগুলো বাঁধা থাকে অ্যাকচুয়ালি কিন্তু পুরো জেলখানার মতো বন্ধ থাকে এদের ছাড়তেও মানুষের তবু তো ছেড়ে দেয় কিন্তু পাখিদের ছাড়ে না আরও যতটাই পারে তারা সব ধরে ধরে এনে ওই ওই খাঁচার মধ্যেই রেখে দেয় খাঁচার মধ্যে থাকা মানে অ্যাকচুয়ালি পুরো একটা জেলখানার মধ্যে থাকা